হ্যালো হ্যাঁ বলছি আপনি ফার্নিচারের দোকান থেকে বলছেন বলছি যে মোটমাট গোদরেজ আলমারিগুলোর কীরকম দাম আছে আচ্ছা আর দুপাল্লা এমনি শোকেসগুলোর আচ্ছা এমনি যেসব ডাইনিং টেবিলগুলো আছে আর আছে বিয়েতে দেব আর কি বিয়ের জন্য মাল নেব তো ডাইনিং টেবিলগুলো কীরকম দাম আছে হ্যাঁ কাঠের কাঠের মধ্যে এখন যে নতুন ডিজাইনটা বেরিয়েছে ওই ডিজাইনের আমি একটা তিনপাল্লা আলমারি একটা দুপাল্লা শোকেস একটা এমনি ড্রেসিং টেবিল এমনি একটা সোফা নেব সোফা কীরকম দাম পড়বে আচ্ছা আর এমনি মোটামোটি স্টিলের খাট আচ্ছা ঠিক আছে এমনি গদি ফদি নিয়ে আর নিয়ে সব নিয়ে তো আর এমনি চেয়ার নেব ফাইবারের চেয়ারগুলো চেয়ার কীরকম দাম আছে চেয়ার ক পিস নেব চেয়ার ছ সাত পিস মতো নেব না না না আর কিছু নেব না গো আমি অন্য দোকানের সন্ধান করি তারপর আপনাকে আমি একবার জানাব আমি আমি বর্ধমান থেকে বলছি বর্ধমানে ওই আমার গ্রামের নাম জানতে চাইছেন নাকি আমার গ্রামের নাম হচ্ছে হাটুদামান পিরতলা এই আমি আগে দু চারটে দোকান আমি আগে সন্ধান করি তারপরে আপনাকে আমি জানিয়ে দেব কীরকম কি দাম কোথায় কীরকম দাম বলছে তারপর জানাব আপনাকে যে আপনার কাছ থেকে সেরকম হলে আপনার কাছ থেকে নিয়ে নেব না না আর কিছু নেব না গো এই কটাই নেব হ্যালো কিছু বলছেন এটা আমার মেয়ের বিয়ে আছে বিয়ের জন্য নেব দাদা আপনার দোকানের নামটা বলুন সেই দোকানে আমি যাব তাহলে গিয়ে আপনার সঙ্গে কথা বলব আচ্ছা ঠিক আছে আপনার দোকানে আমি যাব যখন যাব আপনাকে ফোন করে যাব কখন কি লাগবে না লাগবে আমি মালপত্রগুলো দেখে এসে আবার আপনাকে আমি তখন জানাব ঠিক আছে আমাকে আবার যত তাড়াতাড়ি পারব আমি যাওয়ার চেষ্টা করছি আমার তো বিয়ের কাজ দেরি করলে হবে না আমি তাড়াতাড়ি যাব আপনার সঙ্গে কথা বলব আর দেখে আসব

আপনি তাহলে বলে দিন একটু কোন ঠিকানায় যাব আচ্ছা ঠিক আছে হ্যাঁ রাখুন